প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বসবাসকারী ব্যক্তিদের জন্য খেলাধুলা কীভাবে বিনোদন যেমন খেলাধুলা করা উচিত বা বিনোদন এইভাবে কারণ গ্রামীণ মানুষজন যারা আছে তারা খুব অত্যন্ত গরীব হয় তারা খেলাধুলা করলে খেলাধুলা করলে তারা যারা খেলাধুলা করে বা খেলাধুলার মধ্যে থাকে যেমন ছেলেরা বেশিরভাগই ক্রিকেট ফুটবল খেলে থাকে এবং মেয়েরা ব্যাডমিন্টন কাবাডি এরকম খো খো এরকম খেলা খেলে থাকে এবং যারা খেলাধুলার মধ্যে থাকে তারা নেশাগ্রস্ত হয় না এবং অন্য অনলাইন গেমের প্রতি আকৃষ্ট হয় না এবং তাদের জীবনটা নষ্ট হয় না এবং যারা এইসব খেলাধুলার মধ্যে থাকে না তারা অনেক অনলাইন গেমের প্রতি থাকে ব অনলাইন গেমের পোতি গিয়ে অনলাইনে টাকা ফোটায় বা টাকা নষ্ট করে এবং তাদের মাথা খারাপ হয়ে যায় তাদের জীবনটা অধঃপতনে চলে যায় আস্তে আস্তে এবং আরও আছে যেমন তারা অনেক নেশার মধ্যে আকৃষ্ট হয়ে যায় নেশার মধ্যে নেশা তাদের জীবনকে শেষ করে দেয় এবং যারা গ্রামের মানুষজন আছে ছেলে মেয়ে আছে তরুণ ফুটবলার তরুণ ক্রিকেটার তারা খেলাধুলা করে অনেক গ্রামের মানুষ আছে যারা খুবই গরীব হয় তারা খেলাধুলা করে অনেক উঁচু পর্যায়ে যেতে পারে এবং উঁচু পর্যায়ে গেলে খেলাধুলা করার মাধ্যমে যদি বড়ো বড়ো ক্লাব থেকে যারা কোচেরা খেলা দেখতে আসে তার খেলা ভালো লাগলে তারা তাদের ক্লাবে নিয়ে গিয়ে কিছু দিন পরিশ্র প্রশিক্ষন দিয়ে তাকে বড়ো অন্যতম প্লেয়ার বা খেলোয়াড় তৈরি করে সেই খেলোয়াড় তৈরি করার ফলে সে অনেক বড়ো বড়ো জায়গায় খেলতে যেতে পারে অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারে বেশি বেশি টাকা ইনকাম করার ফলেই তাদের ঘরের সংসারের যাবতীয় অভাব জিনিস যাবতীয় যা কীসেরও অভাব আছে তারা অভাবটা নিবারণ করতে পারে এবং যত যা সমস্যা আসে সব সমস্যার সমাধান করতে পারে এবং আরও খেলাধুলা করে তারা বড়ো বড়ো জায়গায় জেলা ডিসট্রিক্ট বা রাজ্য খেলতে গেলে সেখানে আলাদা আলাদা ইয়া দেয় আলাদা আলাদা সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটের দ্বারা তারা কিছু সরকারি চাকরি পায় এবং তাদের জীবন বা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং কোনো নেশাগ্রস্ত হয় না খেলাধুলার মধ্যে থাকলে